আমি দুলালদিঘি স্কুলের প্রধান শিক্ষক বলছি বলছি কি যে আমাদের স্কুল থেকে একটা পিকনিকের ট্যুর ছাড়া হচ্ছে তো আপনি কি আপনার রাহুলকে ছাড়বেন আমাদের সঙ্গে এই সামনের মাসে পিকনিকে যাচ্ছি আমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ওখানে তো অনেক ঘোরার জায়গা আছে আর আছে অনেক কিছু দেখার জিনিস আছে

ফাইভ থেকে এইট পর্যন্ত টুরিস্ট বাসে করে চাঁদাটা পড়ছে হচ্ছে পাঁচশো করে পড়ছে শুধুই স্টুডেন্ট হ্যাঁ গার্জেনরা গার্জেনদের জন্য আটশো

খাওয়াদাওয়া থাকবে সকালে থাকবে কফি থাকবে ডিম সিদ্ধ থাকবে চাও যারা চা খেতে ইচ্ছুক তাদের জন্য চা থাকবে তারপর বিস্কুট থাকবে কলা থাকবে পাউরুটি থাকবে দুপুরে থাকবে ভাত সাদা ভাত ডাল আলু পোস্ত পাঁপড় দই চাটনি মুরগির মাংস মাছ ভাজা এগুলো থাকবে মাংস খাবে না তাদের জন্য মাছ আছে হুম হুম তাদের হ্যাঁ হ্যাঁ তাদের জন্য সবজি তরকারি থাকবে সবজি তরকারি ডাল এগুলো থাকবে তার সঙ্গে আলু পোস্ত তো আছেই

হুম হুম আর বিকেলে বিকেলে থাকছে সামনের মাসে সামনের মাসের আঠাশ তারিখে

যদি দশ তারিখের মধ্যে দিলেই হবে

হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া যাবে হুম হুম আটশো করে হুম হুম স্টুডেন্ট পাঁচশো হুম আলোচনা করুন আর রাহুল কি বলছে রাহুলের সাথে একটু কথা বলুন ভালো করে পড়াশোনা ঠিকই আছে একটু বাড়িতে ভালো করে একটু গাইড দেবেন বাড়িতে একটু ভালো করে গাইডটা দেবেন হুম দেখছি আমরা এদিকে হুম

ও পড়তে বসে না বলবেন ভয় দেখাবেন যে ম্যাডামকে ফোন করব এই করে বলবেন হুম আচ্ছা আচ্ছা রাখুন